হ্যালো হ্যাঁ দাদা বলুন আমার দোকানটা তো দাদা গোবিন্দঘাটে একদম এই তো মেন রোডের পাশেই একদম একটা দোকান আছে দেখবেন মন্ডল মন্ডল টেলার্স বলে একটা দোকান আছে ও যে কেউ দেখিয়ে দেবে আপনি আসবেন ও গোবিন্দঘাটে গিয়ে বললে যে কেউ দেখিয়ে দেবে হুম ও ঠিক আছে আসুন সমস্যা নেই সমস্যা নেই আসুন আমার এখানে সমস্ত রকমের ড্রেস একদম মনের মতো করে তৈরি করা হয় ও আজ পর্যন্ত আমার সুনাম আছে বাজারে একটা কে কাস্টমার দেখলেই তো বুঝতে পারবেন আসুন না আর আমি একদম কম রেটে একদম করার চেষ্টা করি যাতে সমস্ত মানুষ আমার কাছে আসতে পারে হুম আমি চেষ্টা করি আর্জেন্ট বলতে কী রকম ক দিনের মধ্যে দিলে আপনার ভালো হয় ও আরে এক এক দিনে তো কম সময় একটু চাপ হয়ে যাবে কী করা যায় গো তাই না আমার এখানে কাস্টমারের চাপ তো থাকে বেশি তবে আর্জেন্ট মানে কী রকম ও আচ্ছা বারোটার মধ্যে বলছেন তালে আমাকে সমস্ত কাজ ফেলে আবার ঠিক আছে তালে মজুরি কিন্তু আমাকে সেইরকমভাবে দিতে হবে আমি সমস্ত কাজ ফেলে রেখে আমি এমনি প্যান্ট তো তিনশো টাকা নিই আর শার্টে দুশো টাকা নিই হ্যাঁ এমনি এই মজুরিটাই নিই এবার যদি আপনি আমার কাছ থেকে প্যান্টের কাপড় বা জামার কাপড় টাপড় নেন তখন ওই শার্ট প্যান্টের পিসের দামটা আমার দিতে হয়

আচ্ছা ঠিক আছে আপনি তাহলে আসুন আসুন আসুন সমস্যা নেই ঠিক